আমি একটা জায়গায় কাজ করি আগে আমি সেইখানে সাইকেলে করে যেতাম এখন বিজ্ঞানের উন্নতির জন্য এখন টোটো অটো ট্যাক্সি মারোতি এইসবের মাধ্যমে আমি যাতায়াত করি তাতে আমি খুব সকাল করে পৌঁছে যাই যখন অফিসের কাজ হত তখন আগে হাতে কলমে সবকিছু করতে হত এখন কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে সব কিছু হয় এতেও বিজ্ঞানের উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে অফিসের কাজে সবকিছু এ অফিস থেকে সে অফিস জানার জন্য আগে চিঠি পাঠানো হত সে এখন বিজ্ঞানের উন্নতির জন্য ফোন বা কম্পিউটারের মাধ্যমে সব কিছু তাড়াতাড়ি জানা যায় এবং সব কিছুই কাজ আগে আগের চেয়ে উন্নত তাই বিজ্ঞানের উন্নতির জন্য সব কিছু কাজই সকাল সকাল করে হয়ে যায়